আমার প্রিয় বিষয় বলতে আমি বুঝি একমাত্র বই আমি যদি সারাজীবনে শুধুমাত্র একই ধরনের বই পড়ি তাহলে হয়তো আমি মাঝে মাঝে একটু বিরক্ত বোধ অনুভব করতে পারি কিন্তু এটা আমি বলতে পারি সেটি খুবই অল্প মাত্রায় হবে কারণ আমি একই বই বার বার পড়লেও আমার মধ্যে সেই খুব একটি বিরক্তিভাব জানে না জাগেনা সম্প্রতিককালে আমি একটি বই পড়েছি তার নাম হল উইংস অফ ফায়ার যেটি হচ্ছে আমাদের ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি অর্থাৎ মিসাইল ম্যান এ পি জে আবদুল কালামের লেখা